হ্যাঁ পশ্চিমবঙ্গের পাওয়া বিভিন্ন ধরনের শিল্প কারুশিল্প যেমন চিত্রকলা ভাস্কর্য বস্ত্র এবং মৃৎশিল্প ব্যাখ্যা করতে পারি তার ফলে বাঁকুড়ার পোড়ামাটির মূর্ত পোড়ামাটির ঘোড়া দেখতে খুবই সুন্দর চিত্রকলা নানা রকম দেশের শ মানুষের হাতে আঁকা ক ছবি খুবই সুন্দর দেখতে ভাস্কর্যও খুব সুন্দর পুরুলিয়ার পোড়ামাটির মুখোশ খুব সুন্দর হয় আর শান বীরভূমের শান্তিনিকেতনের বস্ত্র হস্তশিল্প মেলা খুব সুন্দর এবং মানুষ এর থেকে অনেক কিছু শিখতে পারে মৃৎশিল্প বা মাটির ইয়ের থেকে মাটি থেকে নানা রকম প্রদীপ ঘোড়া নানা বাসন তৈরি করা হয় তার ফলে এই প্রদীপ আমরা দেওয়ালিতে এবং কালীপুজোর সময়তে জ্বালাই